আমি রবীন্দ্রসঙ্গীত দ্বিজেন্দ্রসঙ্গীত শ্যামাসঙ্গীত প্রভৃতি শুনতে খুবই ভাল লাগে এই রবীন্দ্রসঙ্গীতগুলো আমাদের সন্ধ্যাবেলায় টেলিভিশনে আমরা শুনতে পাই রেডিওতে প্রতিদিন আমরা শ্যামাসঙ্গীত রবীন্দ্রসঙ্গীত দ্বিজেন্দ্রসঙ্গীত শুনতে পাই এই তাছাড়া আমাদের যে গ্রামের স্কুলগুলো রয়েছে সেগুলোর বিভিন্ন অনুষ্ঠানে আমাদের গ্রামের এই ছোটো ছোটো ছেলেমেয়েগুলো উপস্থাপনা করে রবীন্দ্রসঙ্গীত সেগুলো আমরা শুনতে পাই তাছাড়া তাছাড়া আমাদের পুরুলিয়ার যে বিখ্যাত ঝুমুর নৃত্য ঝুমুর সঙ্গীত তাছাড়া আমাদের ভাদুর সময় যে ভাদুর গান গাওয়া হয় সেটাও শুনতে খুব ভাল লাগে এই ভাদুটা সাধারণত মহিলাগুলো করে আর আমরা সবাই রাত্রেবেলা এই গানটা করি পুরো যখন ভাদু পূজা হয় পুরো রাত ধরে আমরা ভাদু করি তাছাড়া পুরুলিয়ার একটা আর একটা বিখ্যাত গান হল ঝুমুর গান যেটা আমরা সাধারণত ধান কাটার সময় রাতেরবেলায় যখন ধান কাটি এই ঝুমুর গান করতে করতে আমরা ধান কাটি তার ফলে আমাদের সময়টা কোনও কেটে যায় এবং কাজও হয়ে যায় এই ঝুমুর গানটা খুবই ভাল লাগে সাধারণত সাঁওতালি আদিবাসীরা এই ঝুমুর গানটা বেশি গায় এই ঝুমুর গানটা আমাদের সংস্কৃতির একটা পরিচয় তাছাড়া যে ভাদু গানটা বললাম এটা ভাদু পূজাতেই সাধারণত হয় এটা কাশীপুরের রাজবাড়ি থেকেই এই ভাদু সঙ্গীতটা এসেছে এই ভাদুটাও খুব প্রাচীন এই জন্য ভাদু আর এই ঝুমুরটা খুব প্রাচীন তাছাড়া এই ভাদু আর ঝুমুরটা এখন আমাদের যে এ সিধুকানু বিশ্ববিদ্যালয় আছে সেটাতেও এখন স্বীকৃতি দেওয়া হয়েছে বিভিন্ন ছাত্রছাত্রী যে আমার গাঁ ঘরে ছেলেমেয়েগুলো এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে পর এই সঙ্গীত নিয়ে পড়াশুনা করে গবেষণা করছে এবং সেইগুলো গোটা মানে রাজ্য তথা দেশের কাছে উপস্থাপনা করছে শুধুমাত্র দেশেই নয় এখন বিভিন্ন বিদেশি অনুষ্ঠানে এই ঝুমুর নৃত্য ঝুমুরের সঙ্গীতগুলো যে হয় সাঁওতালি গানগুলো হয় সেগুলো রয়েছে তাছাড়া এখন ইউটিউবের ক্ষেত্রও এই সাঁওতালি আমাদের গ্রামের মানুষগুলো করে পর সেগুলো আপলোড করছে এবং খুব চারিদিকে ছড়িয়ে পরছে এবং সর্ব মানুষের কাছে আমাদের এই পুরুলিয়ার লোক নৃত্যগুলো মানে চলে যাচ্ছে সবাই এই পুরুলিয়ার লোক নৃত্যগুলো শুনতে পাচ্ছে